আপনার প্রিয় গেমগুলি কী কী আমার প্রিয় গেম হল যেমন ক্রিকেট ফুটবল কাবাডি খো খো ব্যাডমিন্টন এগুলি আমার সবচেয়ে প্রিয় গেম এবং সবচেয়ে প্রিয় ভালো লাগে আমাকে ফুটবল আর আমাকে ফুটবল এই কারণেই ভালো লাগে কারণ ফুটবলে একটা লড়াই থাকে খেলার মধ্যে বা ফুটবল আমার পেশাগত হয়ে গেছে আমার খেলতে খুব সুন্দর লাগে বা ভালো লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে বা ভালো লাগে যেমন ফুটবলে অনেক নিয়ম থাকে আউট থ্রো করা বা খেলার শেষে যখন ফলাফল হয় যদি সমান সমান গোল হয় সেটা টাইব্রেকার পাঁচ পাঁচ মারের মাধ্যমে খেলাটি সমাপ্ত করে দেওয়া হয় এবং পাঁচ পাঁচ মারেও ড্র হলে এক এক এক এক করে অনেক দূর যাওয়ার ফলে টসের মাধ্যমে খেলাটি সমাপ্ত করে দেওয়া হয় এই কারণে আমাকে ভালো লাগে এবং কেউ যদি কাউকে বেইমানি করে খেলে বা কেউ মেরে খেলে তার জন্য রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত রেফারি খুব সুন্দর সিদ্ধান্ত দেয় সেটি ফাউলের মাধ্যমে সেটি সেটি ফাউলের মাধ্যমে খেলাটি আবার পুনরায় চালিয়ে যায় ফাউল মেরে সেটি অন্য টিমকে গোল দিয়ে বা গোল না হলেও ফাউল দিয়ে সেটি চালিয়ে যায় বা যদি খুব খারাপভাবে তাকে মারে সেটি হলুদ কার্ড বা লাল কার্ডের মাধ্যমে মাঠ থেকে তুলে দেওয়া হয় তাকে